হ্যাঁ হ্যালো আমি আপনার ছেলের স্কুলের ম্যাডাম বলছি বলছি আমাদের স্কুলে একটা খেলাধুলার আয়োজন করা হয়েছে আপনার ছেলে অনেক দিন আসেনি অসুস্থ নাকি ও ঠিক আছে ওটাই জানছিলাম অনেক দিন আসেনি অসুস্থ হয়তো কিন্তু ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আমাদের স্কুলে খেলাধুলোর আয়োজন করা হয়েছে ভালো আপনি যদি আসেন আপনার ছেলেকে নিয়ে খুব ভালো হতো এখানে এসে নামটা দিয়ে যেতে পারতেন দু একদিনের মধ্যেই হ্যাঁ হ্যাঁ মানে সবাইয়ের ভালো লাগার খেলাগুলোই রাখা হয়েছে বাচ্চা তো ওদের সব রকম ভালো লাগার খেলাগুলোই রাখা হয়েছে আর খেলাটা দু এক দিনের মধ্যেই হবে আপনি দু এক দিনের মধ্যেই কোনো এক দিন আসবেন এসে নামটা দিয়ে যান হ্যাঁ আপনি এগারোটা নাগাদ চলে আসুন

ঠিক আছে হুম